সাশ্রয়ী মূল্যের পরিবহনে অভিগমনের অভাব মানে অনেক রকমভাবে কিন্তু স্বাস্থ্য শিক্ষা এবং চাকরির সুযোগের ওপর প্রব ফেলে মানে প্রভাব ফেলে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যদি বলি যেমন ধরুন সহজলভ্য যদি পরিবহন না হয় এমন অনেক অসুস্থ ব্যক্তিরা রয়েছেন তারা মানে ক্লিনিকে পৌঁছাতে কষ্ট পান তাদের পক্ষে মানে হ মানে সম্ভব হয় না বেশি টাকা দিয়ে পরিবহনের মাধ্যমে যদি পৌঁছোতে হয় সেই ক্ষেত্রে কিন্তু সমাধান করা যায় না সমস্যাগুলো তো দীর্ঘ মেয়াদি আরও চলে স্বাস্থ্য ব্যবস্থাটা আর শিক্ষার ক্ষেত্রে যদি বলি তাহলে ওই যে অনেক শিক্ষার্থী রয়েছে যেমন তারা যদি ধরুন সাশ্রয়ী এবং সুলভ ও পরিবহন যদি না পায় তবে শিক্ষা পোর্য মানে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছাতে তাদের কষ্ট হবে আর এই কারণে তাদের মানে একটা হতেই পারে যে উপস্থিতিও কমে যাচ্ছে এ সেই কারণে শিক্ষার মানটাও আরো হাঁ মানে কমে যাবে আর চাকরির ক্ষেত্রে সেম চাকরি খোঁজার জন্য বা কর্মস্থলে ধরুন পৌঁছানোর জন্য যদি মানুষে অতিরিক্ত টাকা দিয়ে মানে সাশ্রয়ী পরিবহন যদি না থাকে তো সেই আবার অতিরিক্ত টাকা দিয়ে যদি যেতে হয় সেই ক্ষেত্রে চাকরি প্রার্থীরা বা কর্ম কর্মী কর্মীরা যারা রয়েছে কর্মস্থলে পৌঁছাতে অক্ষম হবে এই সব ক্ষেত্রে আর কি মানে বাধা সৃষ্টি করে তো এই সমস্ত প্রভাবগুলির মানে স সমাজের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার উন্নয়নে কিন্তু বাধা সৃষ্টি করে